হ্যাঁ আমি নানান রকম ভিডিও গেমস খেলেছি তার মধ্যে একটা হলো ফিফা ফুটবল হ্যাঁ যেটা কি না খুব ভালো লাগতো খেলতে আর ক্রিকেটও খেলেছি সাথে মারিও খেলেছি নিনজা টার্টেল খেলেছি নানান রকম ভিডিও গেমস খেলেছি এবং এই গেমগুলো খেলতে খুব ইন্টারেস্ট লাগতো বলে এই গেমগুলো আমি খেলতাম